যারা নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে যুক্ত হতে চান সেটা খুবই ভালো কথা কারণ আমাদের সমাজেরই মঙ্গল এতে নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে যুক্ত হওয়াটা খুবই ভালো কথা এতে আমাদের সমাজেরই ভালো হয় বিভিন্ন আজকাল যে রোগ ছড়াচ্ছে যেমন ক্যান্সার আরও বিভিন্ন রোগ আছে যেমন তাদের এখনও ওষুধ এখনও বিজ্ঞানীরা এখনও তৈরি করে উঠতে পারেননি যেহেতু সেই জন্যে এই সব প্রকল্পে যোগদান করাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমাদের আরও পরবর্তীকালে আরও এমন রোগ থেকে বাঁচার জন্য কোনো কিছু একটা খুঁজে বের করা সম্ভব হয় যত মানুষ এই সব প্রকল্পে যোগদান করবে ততই আমাদের ভালো সমাজের পক্ষে তো যারা নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে যুক্ত হতে চান খুবই ভালো